এখন তো আমি বাইক নিয়ে বেরোতে পারি না তো আমি যখন বাইক নিয়ে বেরোতাম খুব লম্বা ট্যুরের জন্যে আমি অনেক কিছুর একসঙ্গে প্রস্তুতি নিতাম যেমন আমার প্রিয় হেলমেটটা নিতাম পায়ে একটা শু পড়তাম একটা গার্ড নিতাম জলের বোতল কিছু ফল শুকনো খাবার দাবার আর অবশ্যই একটা ফার্স্ট এইড বক্স নিতাম আর কোনোদিনই আমি গাড়ির কাগজপত্র বা লাইসেনস নিতে কোনো দিন ভুলতাম না তার কারণ হলো আমি একবার ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশের হাতে বাজে ভাবে ফেসে গেছিলাম আমার কাগজপত্রগুলো সাধারণত আমার গাড়িতেই থাকে কিন্তু আমি গাড়িটা পরিষ্কার করার জন্যে কাগজপত্র বাইরে বের করেছিলাম সেটা ঢোকাতে ভুলে গিয়েছিলাম সেই জন্য ট্রাফিক পুলিশ আমাকে ধরেছিলো এবং আমাকে অনেক টাকা ফাইন করেছিলো তারপর থেকে আমি এই কাজগুলোকে কোনো দিনই ভুলি না আর চেক করিনি যে বাইকে তেল ঠিক ঠাক আছে কি না চাকায় হাওয়া ঠিক ঠাক হাওয়া ঠিক ঠাক আছে কি না ইঞ্জিন ঠিক ঠাক কাজ করছে কি না এবার যখন আমি লম্বা ট্যুরে যাই তখন আমি এক্সট্রা তেল সাথে রাখি দেখা যাচ্ছে আমি এমন জায়গায় গেলাম তার আশেপাশে কোনো পেট্রোল পাম্প থাকলো না সেই জন্যে আমি এক্সট্রা তেলও সঙ্গে রাখি যাতে আমার কোনো সমস্যা না হয়